আপনার কাছে কি পুরোনো বই পাওয়া যায় কি কি বই পাওয়া যায় একটু বলবেন আমার লাগবে ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এইসমস্ত বই পাওয়া যায় লাগবে আপনি কি আমাকে দিতে পারবেন কিরকম মূল্য রয়েছে আর কিরকম শতাংশ ছাড় আছে কিরকম তিন শতাংশ না এরকম মূল্যে তো আমি তো নতুন বই কিনে নিতে পারতাম আপনি আপনি একটু দেখে দাম

আপনি আপনি একটু দেখে দামাদামি করুন না তাহলে একটু সুবিধা হত আর কি আচ্ছা ভালো করে দেখুন না একটু পুরোনো বই কিরকম কি আর একটু কম করুন না ভালো করে দেখুন এরকম দামে তো আমি নতুন বই কিনে নিতে পারতাম আপনার কাছে আমি তাহলে পুরোনো বই কিনব কেন না না দেখুন যদি সাত আট শতাংশ ছাড় দেন তবেই তো আমি বইটা কিনব হুম ভালো করে ভেবে দেখুন ভেবে তারপরে বলুন না আর আপনার বইগুলোর মধ্যে আরেকবার বলবেন কিরকম কি সমস্ত কিসব বই সব আছে আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনার গল্পের বইয়ের দাম কিরকম রয়েছে আর এমনি জীবনবিজ্ঞান আর ইতিহাস

আর অন্যসব কি ইংরাজি কিছু বই আছে ইংরাজি কিছু বই রয়েছে ইংলিশে হুম শিক্ষক আছে তার মূল্য কিরকম সাড়ে চারশোর কাছাকাছি ইংলিশ বইয়ের কিরকম ছাড় রয়েছে টোয়েন্টি পারসেন্ট ছাড় কুড়ি শতাংশ এরকম দামে তো আমি নতুন বই কিনে নেব আপনি একটু ভালো করে দেখুন না না আপনি ভালো করে ভেবেচিন্তে বলুন আমি তাহলে নেব সমস্ত বই না না টোয়েন্টি কুড়ি নয় পঁচিশ শতাংশ ছাড় দিতে হবে ঠিক আছে ঠিক আছে